আমার স্থানের মূল শিল্প ও কারু শিল্পগুলি হলো চিত্র ভাস্কর্য মৃৎশিল্প উজ্জ্বল বস্ত্র এইগুলোই অন্যান্য জায়গার থেকে আমাদের স্থানের শিল্পগুলো আলাদা কারণ প্রত্যেক জায়গার আলাদা আলাদা শিল্পর ভাগ আছে সৌন্দর্য আছে আমাদের এখানে মৃৎশিল্পটাকেই বেশি প্রাধান্য দাওয়া হয় এবং এখানে মৃৎশিল্পর শিল্পর শিল্পের প্রচুর চাহিদা এবং এখান থেকে মৃৎশিল্পীরা বাইরেও যায় বাইরে গিয়েও বিদেশে এবং বাইরেও যায় বাইরে গিয়েও বাইরে গিয়েও কাজ করে আসে এবং সেই ঠাকুর বা মূর্তিগুলো বাইরেও যায় হ্যাঁ সেই জন্য আমাদের আমার মনে হয় নিজস্ব ব্যক্তিগত যে আমাদের যে শিল্পগুলি আছে সেগুলো আমাদের কাছে শ্রেয়